আমাদের এখানকার কিছু সাংস্কৃতিক ঐতিহ্য যেমন হলো রাজবাড়ি চন্দ্রকেতু রাজার রাজবাড়ি টালু বাবুর পাকা সেগুলো এ দেখার জন্য সংরক্ষণের জন্য কিছু সাধারণ মানুষ বা সরকারের কাছ থেকে সাহায্য নিয়ে সেই জিনিসকে রক্ষণাবেক্ষণের জন্য যাতে দ্রুত চেষ্টা করে তার জন্য স সরকার সাংস্কৃতিক ঐতিহ্যের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য সাধারণ মানুষ যাতে এগিয়ে আসে আবার সেটাকে আমাদের এ দেখভাল করার জন্য দে নিজেদেরকে কমিটি তৈরি করে দেখভাল করার জন্য বা সেইটাকে সংরক্ষিত করে রাখার জন্য সে জিনিসটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য এই ঐতিহ্য সংরক্ষণের জন্য মানুষ যাতে এগিয়ে আসে এবং সরকার কীর্তিক সংস্কৃতির স্বার্থে ঐতিহ্যের যাতে সুব্যবস্থা করে সেজন্য আমাদেরকে নিজেদের মধ্যে সেটা সংরক্ষ সং রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে